আমি ইস্কুলে পেন্টিং শিখেছি আমাদের স্কুলে একজন পেন্টিংয়ের টিচার ছিলেন যিনি আমাদের একটা করে ক্লাস ছিল পেন্টিংয়ের যেটা আমরা ক্লাস করতাম এবং পেন্টিংটা খুবই ভালোভাবেই শিখতাম কারণ পেন্টিংটা একটা শখের জিনিস সব কিছু আঁকতে পারবো শিখতে পারবো এই জন্য আমার পেন্টিংটা খুবই আগ্রহভাবে শিখতাম এবং আমি স্কুলে শিখতাম এবং আমি বাইরের এক জায়গায় পেন্টিং শিখতাম যেখানে আঁকতাম এবং আঁক নানান ছবি ঐজন্য আমার স্কুলে খুব আগ্রহ ছিল ঐজন্য আমি স্কুলেও পেন্টিং আঁকতাম স্কুলে একটা স্যার ছিল যিনি পেন্টিং আঁকতেন আমাদের নানারকম ভাবে